পর্যটকদের কাছে ঝাড়গ্রাম শহরের সব থেকে জনপ্রিয় দর্শনীয় স্থান এই প্রাসাদটি ঝাড়গ্রামের রাজবাড়ির ইতিহাস খুঁজতে গেলে অবশ্যই সেই মোগল যুগে পিছিয়ে যেতে হবে পনেরোশো সত্তর সাল নাগাদ দিল্লির সম্রাট আকবরের নির্দেশে বাংলায় আসেন রাজপুতানার বীর যোদ্ধাদের সর্বশেষ সিং চৌহান ঝাড়গ্রাম অঞ্চল তখন শাসন করতেন লাল রাজারা তাদের রাজ্য ছিলো জঙ্গলের মধ্যে তাদের নাম ছিলো ঝাড়িকন্দ তো সর্বেশ্বর সিং চৌহান পদাতিক আর অশ্বারোহী বাহিনী নিয়ে মাল রাজাদের উচ্ছেদ করে মল্লদেব উপাধি ধারণ করলেন আর প্রতিষ্ঠা করলেন নতুন রাজবংশের রাজধানী হলো ঝাড়গ্রাম তারপর চার শতাব্দী ধরে তার বংশের আঠেরোজন রাজা এখানে রাজত্ব করতেন